হ্যাঁ কিছু দিন আগে আমি নতুন ছবি এঁকেছি আমি ঘুরতে গেছিলাম কাঞ্চনজঙ্ঘাতে সেই পাহাড়টি আমার এত সুন্দর লেগেছে সেই পাহাড়টিকে আমি এঁকেছিলাম তো পাহাড়টিকে আঁকার জন্য আমি জল রং ও মোম রং ব্যবহার করেছিলাম আমি আঁকা বেশিরভাগ সময় অনলাইন ব্যবহার করি অফলাইনেও ও কিছু কিছু ছবি এঁকে থাকি কিন্তু অনলাইনটা আমি বেশি ব্যবহার করি কারণ অনলাইন দেখে অনেক ছবি যারা অনেক বড়ো বড়ো আর্টিস্ট আছে যারা খুব সুন্দর আঁকে তাদের আঁকাগুলোকে আমি চেষ্টা করি নিজে আঁকতে এছাড়াও আমার আঁকার পেছনে প্রক্রিয়া বলতে গেলে আমি বেশিরভাগটাই প্রকৃতির ছবি এঁকে থাকি এছাড়াও কিছু কিছু বিশিষ্ট মানুষ আছে তাঁদের ছবিও আঁকি ঠাকুরের ছবিও এঁকে থাকি